হ্যাঁ ম্যাম ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি বলছি যে এমনি কিছু দরকার ছিল নাকি ও আচ্ছা আপনার আচ্ছা আপনারা ইস্কুল থেকে পিকনিকে ছাত্র ছাত্রীদের নিয়ে যাবেন নাকি ওই জন্য ফোন করেছেন হ্যাঁ ঠিক আছে যাব তা কবে আচ্ছা বোলপুরে পিকনিক হচ্ছে কবে যাবেন আচ্ছা এক সপ্তাহ পরে আচ্ছা এবার আমাদের বাড়িতে তো অভিভাবক আসবে ওদের সঙ্গে কথা বলব তবে তো আপনাকে জানাতে পারব ঠিক আছে আর বলছি ম্যাম ওখানে অভিভাবকদেরকে যেতে হবে তো ও আচ্ছা সে তো খুব ভালো কথা যে পিকনিকে নিয়ে যাবেন কিন্তু আপনারা কিসে যাবেন বাসে না অন্য কোনো গাড়িতে আচ্ছা সকাল নটায় যাবেন আর বিকেল পাঁচটায় চলে আসবেন ওখানে খাবার দাবার মেন্যুতে কি রান্না হবে আচ্ছা তো শাবিনার বাবা তো আসুক ওনারা তো বাড়ির অভিভাবক ওনারা না আসা পর্যন্ত আমি তো বলতে পারছি না ওনাকে জিজ্ঞেস করে দিয়ে আপনাকে জানাব ঠিক আছে আমি দু একদিনের মধ্যেই আপনাকে তাহলে জানিয়ে দেবো ওর বাবার সঙ্গে কথা বলে আমাদের তো শাবিনাকে নিলে তিনটে সিট লাগবে তাহলে না না ওর কোনো ভাই বোন নেই তো ওই বাড়ির একটাই আর ওকেই নিয়ে যাবে গেলে আর আমরা ওর বাবা মা যাবে সঙ্গে হ্যাঁ যাওয়ার মতো আছে কিন্তু তারা যাবে নাকি তো এখন বলতে পারছি না যদি যায় তাদেরকে নিয়ে যাব তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে তখন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে ফোন করে জানিয়ে দেব